হারিয়ে যাওয়া ষ্ট্যাম্প শিলা পয়সা সংগ্রহ ক আমি সংগ্রহ করে রাখি যেটা ভবিষ্যৎ প্রজন্মে ইতিহাসের সাক্ষী হয়েছে সেগুলো যাতে পরের পরে কাউকে দেখাতেও পারি তার জন্য আমি সেগুলোকে প্রত্যেক মাসে একবার করে পরিষ্কার করি এবং সেটা সংরক্ষণ করে রাখি যেটা সংরক্ষণের কারণে ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেটা দেখে কিছু বুঝতে পারে সেজন্য আমি শিলা সং মুদ্রা এ এবং ষ্ট্যাম্প সংগ্রহ করে রাখি এগুলো প্রত্যেক মাসে ব্যবহার করার জন্য ক্ষয় প্রতিরোধ কম হয় এইজন্য আমি এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে